বছরের পর বছর পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় বিভিন্নভাবে পরিবর্তন হয়ে এসেছে আগে ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেত পড়াশোনা করতে সবকিছু বিদ্যালয় থেকেই শিখে আসত এখন কিছু বছর আগে করোনা মহামারী আসবার পর থেকেই ডিজিটালাইজেশন হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলোই বন্ধ থাকায় অনলাইন ক্লাস ক্লাসের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করেছে এবং এই ডিজিটালাইজেশনের জন্য তাদের অনেক সুবিধেও রয়েছে আবার অসুবিধেও হয়েছে সুবিধে বলতে যেমন ওরা বাড়িতে বসেই সবকিছু বুঝতে পেরে যায় কিন্তু বিদ্যালয়ে যাওয়া আর বাড়িতে যাওয়া ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বাড়িতে শুধু পড়াশোনা করলেই সবকিছু হয় না বিদ্যালয়েও যেতে হবে তাদেরকে বিদ্যালয়ে না গেলে তারা বাচ্চাদের সঙ্গে মেলামেশা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবে না এর ফলে শিক্ষা শিক্ষার্থীদের পড়াশোনাও বিফলে যাবে এবং শিক্ষকরা যে শিক্ষাদান করছেন সেটাও পরিপূর্ণ হবে না তাই আমি মনে করি যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক শুধুমাত্র অনলাইনের মাধ্যমে না হয়ে বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় এইগুলির মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা অনেক বেশি সুবিধে লাভ করবে এবং এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা বিদ্যালয় থেকে ডিজিটালাইজেশনে এসে পৌঁছেছে এবং এটি অনেক দিক থেকে ভালোও হয়েছে আবার খারাপও রয়েছে এতে তারা শিক্ষকের কাছ থেকে যেমন শিক্ষা পায় না সোজা সুজি তেমনি আবার তারা অনলাইন থেকে বা ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের জ্ঞান যা যা দরকার তা তারা সেখান থেকে জানতে পারে এবং তাদের পক্ষে সেটি সুবিধাও হয়েছে আবার অনেক অনলাইন অ্যাপের মাধ্যমে তারা যখন তখন ক্লাস করে নিজেদের শিক্ষা অর্জন করতে পারে